পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা এছাড়াও পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাষা আয় বিভিন্ন ভাষায় মানুষজন কথা বলে থাকেন যেমন পশ্চিমবঙ্গের রাজধানি কলকাতা এই কলকাতায় বিভিন্ন রাজ্য থেকে এসে মানুষজন ব্যবসা করেন সেই জন্য এখানকার প্রধান ভাষা

এমনকি বিহারি এরাও এসে এখানে ব্যবসা করেন তবে বেশি অংশও মানুষজন পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলে থাকেন তারপরে হিন্দি ভাষায় কথা বলেন এই যে বাংলা ভাষার আবার কতগুলি উপভাষাও রয়েছে এই উপভাষাগুলি হলো বঙ্গালী রাঢ়ী কামরূপী ঝাড়খন্ডী রাজবংশী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন বিভিন্ন রকম ভাষায় কথা বলে থাকেন পশ্চিমবঙ্গ রাজধানি কলকাতা সহ কলকাতার আশেপাশের জেলাগুলিতে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলী এগুলোতে রাঢ়ী উপভাষায় মানুষজন বেশি কথা বলে থাকেন এমন কি পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি বাংলাদেশ সংলগ্ন বা বর্ডার এলাকা সেখানকার মানুষজন বঙ্গালী উপভাষায় কথা বলে থাকেন

পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলা যেমন মালদা উত্তরবঙ্গ কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে রাজবংশী ভাষা রাজবংশী ভাষায় মানুষজন বেশি কথা বলে থাকেন ঝাড়খন্ডের দিকটাই বা ঝাড়খন্ড রাজ্যের আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে মানজন ঝাড়খন্ডী ভাষায় কথা বলে থাকেন এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদনীপুর বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে মানষজন কামরূপী ভাষায় কথা বলে থাকেন কামরূপী ভাষায় কথা বলে থাকেন তাছাড়াও পচ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যের যেহেতু মানুজন ব্যবসা বাণিজ্য করার জন্য এসে থাকেন এই সমস্ত মানুষজন আসার ফলে পশ্চিমবঙ্গে শুধুই যে বাংলা হিন্দি ভাষা রয়েছে এমনটা নয় যেমন মুসলিমরা তারা উর্দু ভাষায় কথা বলে থাকেন বৌদ্ধরা পালি ভাষা এবং নেপাল থেকে যারা যে সমস্ত মানুষজন বস এসে নেপাল দেশ থেকে এসে বসবাস করেন তারা নেপালি ভাষায় কথা বলে থাকেন

কলকাতা রাজধানী শহর বলে এখানে সমস্ত ভাষায় মোটামুটি কম বেশি মানুষজন কথা বলেন বিশেষ করে বাংলা হিন্দি ইংরেজি সবাই বোঝেন কিন্তু রাজধানী শহর ছেড়ে যদি আমরা গ্রামাঞ্চলের দিকে যাই তাহলে যে সমস্ত বাংলা ভাষার আঞ্চলিক ভাষা বা উপভাষা রয়েছে সেই সমস্ত ভাষাগুলিতেই মানুষজন বেশি কথা বলে থাকেন একমাত্র যারা শিক্ষিত তারাই ইংরেজি হিন্দি এই সমস্ত ভাষাগুলো বোঝেন এবং বলেন কিন্তু যেহেতু গ্রাম অঞ্চলে শিক্ষার আলো এখনও সেইভাবে পৌঁছায়নি সেই জন্য সব রকম ভাষা তারা বুঝতে পারে না এবং বলতে পারে না সেই জন্য এই সমস্ত ভাষাভাষীর মানুষজন যদি গ্রামাঞ্চলে আসে তাহলে কোন একজন শিক্ষিত মানুষকে দোভাষী কাজ করতে হয় যাতে তারা যা বলতে চাইছে সেই ভাষাগুলো যেন সে ট্রান্সলেট করে আঞ্চলিক ভাষা হিসাবে তাকে বলতে পারে এবং সে সেই আঞ্চলিক ভাষায় উত্তর দিলে সেই দোভাষী আবার সেটাকে ট্রান্সলেট করে সেই বিদেশিকে তার মনের ভাব ব্যাক্ত করার চেষ্টা করে এবার আমাদের যেহেতু ভারতবর্ষের প্রধান ভাষা হচ্ছে হিন্দি সেই জন্য সবাই কম বেশি চেষ্টা করি যে এই হিন্দি ভাষায় কথা বলার বা জানার বাংলা ছাড়াও হিন্দি ভাষাটাকে প্রাধান্য দেওয়া হয় আর যেহেতু আমাদের প্রাচীন ভাষা হচ্ছে সংস্কৃত এই সংস্কৃত ভাষায় আমাদের মন্ত্রপাঠ পুজো অর্চনা সবই এই ভাষায় হয়ে থাকে কিন্তু এই সংস্কৃত ভাষাটি ইস্কুলের শেখানো হয় যেমন সেভেন এইট ইলেভেন টুয়েলভ এই ক্লাসগুলোতে এবং গ্রাজুয়েশনে এই সংস্কৃত ভাষা নিয়ে অনার্স পাড়ানো হয়ে থাকে কিন্তু সংস্কৃত ভাষাটাকে মানুষ সব মানুষ এই সংস্কৃত ভাষায় কথা বলতে পারেন না বিশেষ করে যে সমস্ত ব্রাহ্মণ পরিবারের ছেলেরা তারা ব্রাহ্মণ পরিবারের ছেলেরা তারা এই ভাষায় কথা বলেন বা তারা এই মন্ত্র পাঠ করার জন্য এই ভাষায় কথা বলে থাকেন